হ্যাঁ বলুন হ্যাঁ নতুনডিহিতে আমার কাপড়ের দোকান এখানে সমস্ত রকমের আপনি শাড়ি পাবেন সে আপনার বাংলাদেশি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের যে বাইরে থেকে বিদেশি শাড়ি আমাদের দেশি শাড়ি সমস্ত কিছু শাড়ি পাওয়া যাবে আপনার কীরকম কী শাড়ি লাগবে বা বলুন এই যেমন মসলিন শাড়ি আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দাম চার হাজার টাকা তিন হাজার টাকা এরকম পড়বে আর কি এছাড়া আছে বিভিন্ন সুমন শাড়ি বা বিভিন্ন রকমের তাঁতের শাড়ি আছে সিল্কের শাড়ি আছে তাঁতের শাড়ি যেমন ছশো টাকা থেকে শুরু সিল্কের শাড়ি আপনি চারশো টাকা থেকে পাবেন তাঁতের আচ্ছা আচ্ছা হ্যাঁ সুতির শাড়ি আপনি তিনশো টাকা দামের পেয়ে যাবেন এছাড়া আপনি তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা কিংবা হাজার টাকা তারপর তার বেশিও আছে হ্যাঁ আর আপনার কিছু লাগবে না মেয়ের বিয়েবাড়ির সাজ বিয়ের বা ছেলের যে সাজ লাগে ওগুলো কি লাগবে বেনারসি আপনি চাইলে সেটাও তিন হাজার থেকে শুরু আছে তিন হাজার কি চার হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার পর্যন্ত দাম আছে আর ছেলের ড্রেস যে ছেলের বিয়েবাড়ির ড্রেসও সেটাও দুহাজার থেকে শুরু হয়েছে তো আপনি যেমনভাবে কোয়ালিটি হবে সেরকম দাম হবে আর কি হ্যাঁ অবশ্যই সে পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবো যেহেতু আপনি এতগুলো জিনিস আমার কাছে নেবেন তো কোনো সমস্যা নেই আর আপনি যদি চান এসে দোকানে দেখে যান দিলে আপনার অনলাইনেও দিতে পারেন অনলাইনেরও ব্যবস্থা আছে আর সঙ্গে সঙ্গে আপনার বাড়িও পৌঁছে যাবে হ্যাঁ অনলাইনেরও ব্যবস্থা আছে অনলাইনে আপনি শাড়ি দেখতে পারবেন অর্ডার দিলে আপনার বাড়ি পৌঁছে যাবে কিন্তু যেহেতু এত বেশি মাল নেবেন তাই এলে ভালো হয় সবকিছু দেখে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সমস্ত রকম পোশাক আপনি পাবেন এবং যে সমস্ত হ্যাঁ বাড়িতে পৌঁছোনোর জন্য আমাদের ডেলিভারি বয় আছে অর্ডার দিলে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে অনলাইনে আপনি পেমেন্টও করতে পারবেন আবার অফলাইনেও পেমেন্ট করতে পারবেন আর আপনার কী কী শাড়ি লাগবে একবার একটু বলে দিলে ভালো হয় আর কি সুতি কোটা বা আচ্ছা আর এমনি ছেলেদের কোনো ড্রেস লাগবে কি ছেলের জন্য কি কোনো ড্রেস লাগবে ছেলেদের দেওয়ার জন্য প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবি আচ্ছা আচ্ছা না না কোনো অসুবিধা নেই ইয়ে প্রতি জিনিসের উপর আমি টেন পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবো আর অন্যান্য দোকানের চেয়ে এখানে আপনার খুব সুবিধাই হবে আর আপনি রাস্তা তো জানেন কীভাবে আসতে হবে নতুনডিহি এই চিত্রা মাথা থেকে হ্যাঁ হুম হ্যাঁ এগুলো সবকিছুই পাওয়া যাবে সেটা সবকিছুই পাওয়া যাবে ঠিক আছে আপনি তাহলে ওগুলো ছশো থেকে শুরু হয়েছে ছশো থেকে একদম এক হাজার বারোশো চৌদ্দশো পর্যন্ত আছে সবকিছুই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি একদিন আসুন হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ভালো হবে না না না ঠিক হবে কোনো অসুবিধা নেই আপনি যদি আসেন দিয়ে দেখা হবে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ভালো হবে অবশ্যই তাহলে ছাড়ও অবশ্যই ছাড় পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আসুন